হ্যাঁ পশ্চিমবঙ্গে বিভিন্ন যে রাজ্যে বা বিভিন্ন জেলায় জেলায় জনপ্রিয় অভিনেতারা ঘুরে বেড়ায় এবং তারা বিভিন্ন ধরনের শো করে এবং তারা সেই শোয়ে যেয়ে উপস্থিত হয় এবং নাচ গান বিভিন্ন ধরনের মজাদার নাটক বলে তারা মানুষজনদেরকে উৎসাহিত করে এবং বিভিন্ন জায়গায় যেয়ে যেয়ে তাদের তাদের নাম পরিচিত করে পরিচিত করার ফলে তারা একটা উৎসাহিত জায়গার দিকে এগিয়ে যায় এগিয়ে যারার ফলে তারা অবস্থান তারিখ এবং লাইন আপ সব কিছু ঠিক করে এবং ঠিক করার ফলে তারা ইকো পার্কের যেয়ে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত হওয়ার ফলে তারা মানুষজনকে উৎসাহিত করে এবং উৎসাহিত করার ফলে তারা যে বিভিন্ন ধরনের রাজ্য এবং জায়গায় যেয়ে তাদের নাম উজ্জ্বল করে এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যায় এবং তারা এক একটা জায়গায় দিয়ে স্থানান্তরিত হয়